হ্যাঁ সুদীপ্তা ম্যাম বলছেন হ্যাঁ বলছি যে আমি সুমনা বলছি ওই আপনার পার্লারে গিয়েছিলাম না হ্যাঁ তো আমি হ্যাঁ সেদিন কিছু দিন আগে দিয়ে ওই হেয়ার কাট করালাম আর কালার করিয়েছিলাম না ওজন্যেই বলছিলাম তো কালারটা খুব সুন্দর এসেছে দেখলাম আর কাটিংটাও হেয়ার কাটিংটাও খুব সুন্দর হয়েছে এত কম প্রাইসের মধ্যে এত ভালো মানে ঠিক আমি ভাবতে পারিনি দারুণ মানে বাড়িরও সবাই বলছে খুব ভালো লেগেছে হেয়ার কাটিংটা আর এখন হ্যাঁ সে তো অবশ্যই বলব আমারও সত্যিই খুব ভালো লেগেছে তো আর কী নতুন কিছু এখন অফার আছে আচ্ছা তো মানে হেয়ার স্পা হেয়ার স্পাগুলো কীরকম প্রাইস থেকে স্টার্ট করছেন আচ্ছা আর নতুন কোনো কালারের কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এ হেয়ার কাটের নতুন কিছু স্টেপ বা কিছু মানে আমি একটা চাইছিলাম যে মানে সামনের দিকটা একটু শর্ট রেখে পিছনের দিকটা একটু লংয়ের মধ্যে রাখব এরকম কীরকম প্রাইসের মধ্যে আসবে আচ্ছা আর স্পা ধরে আচ্ছা ঠিক আছে তাহলে কবে গেলে ভালো হয় আচ্ছা ঠিক আছে প্রত্যেক দিন এমনি খোলা থাকবে তো আচ্ছা ঠিক আছে টাইমটা সকালে একবারে নটা থেকে আচ্ছা ওই টাইমটা ফাঁকা থাকে না কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ অবশ্যই আমি যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে অবশ্যই বলব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি